হ্যালো হ্যাঁ কেমন আছিস হ্যাঁ অনেকদিন পর ফোন করলি কী করবো সংসারের চাপে আর মাথায় থাকে না দিয়ে ছেলেপিলের অত্যাচার একটুও পড়তে বসে না সবসময় শুধু মোবাইল মোবাইল খেতে মোবাইল শুতে মোবাইল উঠতে মোবাইল বসতে মোবাইল ব্যস্ত করে রেখে দিয়েছে শুধু মোবাইল আর মোবাইল হ্যাঁ বাপরে আর বলিস না বাপরে হ্যাঁ নাহ দিয়ে একটুকও সময় পড়তে বসে না পড়তেই বলে মনে হয় না সবকিছু মনে হচ্ছে শুধু পড়তেই মনে হয় না এত্তো মাথা খারাপ করে দিলে হুম হয় এত মাথা খারাপ করলে প্রাইভেট প্রাইভেটটা আর ইস্কুলটা কোনওরকমে পড়ে হুম হুঁ হুম হ্যাঁ ওই কি বিরক্ত হয় আর ও সেই হুঁ হুম তুলনা করছে

তারপরে তাদের ওই কী এক সব ভিডিও না কি দেখছে শুধু নাচছে মোবাইলের সামনে আর ওই দেখছে বিরক্ত লাগছে হুহ হ্যাঁ নাহ তাহলে বোহ হুম এখনও তো নাহ এখন তো ছেলেপিলে বাড়ির থেকেই বার হয় না যে ওই ঘরের ভিতরে ওরে একটু বাইরে যা রে বাইরে যা নাহ শুধু সেই মোবাইলের সামনে বসে থাকছে হুম নাহ হুম আর কি না নাহ কিচ্ছু না হুম নাহ ওই কি গেম খেলতে লাগে তখন কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এখন সব ব্যস্ত করে ফেলছে এখন বিরক্ত লাগছে নাহ হুম হুম ওর মোবাইলেও আমাদেরও যে কাজটাজ হয় মোবাইলে মোবাইলে চার্জ দেওয়া আর হয় না কী করবো কিছু বুঝতে পারছি না যা হবে হবে হুম হুম হুম হুহ হুম হুম হুম সেই দিয়ে হুঁ হুঁ সেই ইস্কুলেও যে মোবাইল লাগছে এখন মোবাইল ছাড়া যে কোনও কাজই হয় না যা হবে হবে দেখা যাবে না পড়লে কী করা যাবে ওদের ভবিষ্যৎ ওরা যা বুঝবে

হুঁ তো শোনে না যে কথা তো কী করবো হুম হুম হুম দেখ এখন যদি হয় তো হবে হুম হতে পারে আমি তো ভাবছিলাম যে বাইরে দিয়ে দেবো বাইরের ইস্কুলে তো ওর বাবা বারণ করছে যে একটাই ছেলে বাইরে দেবে তখন আবার কী হবে না হবে তা ও আর দিতে দেয় না হুম নাহ হুম হুম হুম

হুম হ্যাঁ তো তো হয় যে কী করবো বল তাই জন্যে তে ভয় লাগছে হুম হুম না হ্যাঁ কী বলছিস বুঝতে পারলাম না আমি এখন ওই তে গ্রামের বাড়িতে হ্যাঁ বর তো থাকে না বাইরে থাকে শুধু বাচ্চাটাকে নিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ যাবো আসিস তুইও হুম যাওয়ার সময় হয় না ছেলেপিলে হুম হুম যাওয়ার হুম সময় হয় না বাড়ি হুম বাড়িতে যাওয়ার সময় হয় না শ্বশুর শাশুড়ি সংসার নিয়ে বাড়ি থেকে বের হতেই পারি না কী করবো এখন হুম কী করা যাবে বর থাকে না কিছু না কিছু তো ছেলেটাকে একাই সামাল দিতে হয়েছে যা আর হবে পরোয়া হয়ে গেছে ছেলেদের ঠিক আছে রাখ তাহলে পরে কথা বলবো হ্যাঁ